হুম দাদা বলছি আপনি তো এই যে জামা কাপড়ের ব্যবসা করেন আমিও একটু ব্যবসা করবো ভাবছি তো মাল কোথা থেকে নেন আপনি আমি বলছি একটু দূরে আছি তো ও মা স্বল্প মূল্যে হ্যাঁ লাভটা কীরকম হবে ওখানে লাভ কীরকম আছে হুম হুম কটায় কখন রাত্রে আচ্ছা আচ্ছা কেন আমি তো ফার্স্ট টাইম তো আমি একটু ওই কনফিউস হয়ে যাচ্ছি যে আমি চিনি না জানি না মার্কেটটা আপনি যদি একটু হেল্প করেন তাহালে মনে হয় আমার ভালো হয় আচ্ছা ওটা ওটা কি কোনো মানে জেন্টসের না সমস্ত লেডিস জেন্টস সব মিলিয়ে

হ্যাঁ তো ভালো মা মানে ভালো ভালো মা মানে মানে মাল কী মানে লেডিস মালটা বেশি ভালো না ওখানের জেন্টসটা ভালো আচ্ছা দেখুন সেরকমভাবে আপনি দেখুন নইলে দিয়ে লেডি স মারে না যেন ধরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক

ঠিক আছে ঠিক আছে ঠিক আছে